আমাদের দেশের যে কৃষক বন্ধু তারাই তো আমাদের প্রধানত অন্নদাতা তারাই চাষ করে আমাদের মুখে ফসল তুলে দেন বলেই কিন্তু আমাদের সমাজ কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা খেতে পাচ্ছি সেই বন্ধুদের যদি আমরা সুরক্ষা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের মুখে এই কিন্তু অন্ন জুটবে না তাই তাদের সুরক্ষা কিন্তু প্রথমেই দরকার এখন যে কৃষক আত্মহত্যা হচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদের যে ফসল ফলাচ্ছে তারা কঠোর পরিশ্রম করে তার ন্যায্য মূল্য তারা পাচ্ছে না তাই তারা যেন ন্যায্য মূল্য পায় সমাজে বাজারে তাই সেইটা কিন্তু আমাদের লক্ষ্য রাকতে হবে এবং তাদের যন্ত্রপাতি দিয়ে যাতে ফসল তাড়াতাড়ি ফলাতে পারে তার আধুনিক যন্ত্রপাতি যদি আমরা কিনে দিতে সরকার থেকে সাহায্য করে কিনে দেয় তাহলে কিন্তু তারা অনেক উপকৃত হবে সেই আত্মহত্যার হার কমবে এবং যে কৃষক লোন যেগুলো ব্যাঙ্ক থেকে দেওয়া হয় সেখানে যদি সুদের হার কমানো যায় তাহলে কিন্তু তারা উপকৃত হবে তাহলেই কিন্তু তারা আমাদের কঠোর পরিশ্রম দিয়ে তাদের ফসল আমাদের মুখে তুলে দিতে পারবে এবং আমরা কিন্তু আমাদের মুখে খাওয়া দাওয়া করে হাসি মুখে জীবন যাপন করতে পারব